দাদা আমি দুদিন আগে আপনার ক্যাব বুক করেছিলাম অফিস থেকে বাড়ি ফেরার জন্য তো আমি অনেক কষ্টে আপনার নম্বরটি পেলাম আপনার ক্যাবের অফিস থেকে কেননা আপনি যে বিলটি দিয়েছিলেন সেই বিলটাতে আপনাদের অফিসের নম্বর দেখে আমি অফিসে যেয়ে আপনাকে খুঁজে পেলাম আমি দুদিন আগে যে আপনার ক্যাবে ফিরছিলাম বাড়ি তখন ভুলবশত নামার সময় আমার ব্যাগটি আপনার ক্যাবে ফেলে দিয়েছিলাম তো আজকে আমার হঠাৎ মনে পড়ছে যে আপনার ক্যাবেই আমি ফেলে দিয়ে এসেছিলাম ওই ব্যাগটি কি আপনার কাছে আছে তো যে ব্যাগটি আছে সেটিতে আমার অনেক দরকারি কাগজপত্র আছে অপিসের তো দয়া করে যদি আমাকে ব্যাগটা ফিরিয়ে দেন আমি খুবই উপকৃত হই আপনি কোথায় আছেন এখন বা আপনার ক্যাবটি কোথায় আছে সেটা যদি আমাকে দয়া করে বলেন তাহলে আপনার কাছে সাক্ষাৎ করে গিয়ে আমি ব্যাগটা নিয়ে আসবো আপনার আমি ওখানে গিয়ে আমি নিয়ে আপনাকে কিছু হেল্পও করবো আপনার চিন্তা নেই আমাকে দয়া করে ব্যাগটি ফেরত দিয়ে দিন কেননা অনেক কাগজপত্র আমার ওই ব্যাগডির মধ্যে আছে না পাওয়া গেলে অফিসের অনেক সমস্যা হবে আমি পরবর্তীতে আপনার ক্যাবেই পুরোপুরির যাতায়াত করবো দয়া করে আমাকে ব্যাগটি ফিরিয়ে দিন